বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মধ্যে অবশ্যই একটা মিষ্টতা আছে তো এই বাংলা ভাষাকে নিয়ে আমাদের সমাজে অনেক রকম ভালো ভূমিকা পালন করে বাংলা ভাষাটা যেমন এক একজনের এক এক রকমের প্রতিভা আছে কেউ হয় তো গম্ভীরা গান ভালো করে বাংলা ভাষায় কেউ হয়তো কবিতা ভালো করে বাংলা ভাষায় কেউ হয়তো বাংলা গানে নৃত্য করে এবং কেউ হয়তো বাংলা গান তৈরি করে যার যেমন প্রতিভা সে তেমনভাবেই করে যেমন গম্ভীরা গান হচ্ছে আমাদের রাজ্যের একটা ঐতিহ্যবাহী একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বাংলা ভাষায় হয়ে ওঠে এবং সকলেই পছন্দ করে শুনতে এবং দেখতে তারপর হচ্ছে বাংলা ভাষায় নৃত্য খুবই সুন্দর লাগে এবং মধুর লাগে দেখতে বাংলা ভাষায় নৃত্য এবং যারা বাংলা ভাষায় গান করছে তাদের গানের মধ্যে যে মিষ্টতা আছে সেটাও খুব সুন্দর এবং বাংলা ভাষা শুধু আমাদের রাজ্যেই নয় দেশের বিভিন্ন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে যেমন কেউ হয়তো দেশের বাইরে থেকেই কবিতা লিখছে বাংলা ভাষায় এবং কেউ হয়তো দেশের বাইরেই বাংলা ভাষায় গান করছে কেউ দেশের বাইরে বাংলা ভাষায় নৃত্যও করছে তো গম্ভীরা গানটা যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের একটা ঐতিহ্যবাহী তাই গম্ভীরা গানটা ও পশ্চিমবঙ্গেই হয় কিন্তু গান নৃত্য কবিতা এগুলো দেশের বাইরে থেকেও হয়ে ওঠে বাংলা ভাষা এইভাবে আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে